আমি স্ক্র্যাচ করে কয়েক রকম জামা বানানোর চেষ্টা করেছি ফুল বানিয়েছি ঘর সাজানোর জিনিস বানিয়েছি শিল্পের সাহায্যে আমি ঘরকে খুব সুন্দর সাজাই শিল্পের সাহায্যে আমি ঘরকে খুব সুন্দর সাজাই আমার দারুণ লাগে বাড়ি সাজাতে ওই সব কেনা জিনিসপত্রের থেকে আমি বাড়িতেই কাগজ দিয়ে খবরে কাগজ দিয়ে অনেক রকম জিনিস বানাই সেগুলো দিয়ে বাড়ি সাজাই ই আমার দারুণ লাগে বাড়ি সাজাতে ওই সব কেনা জিনিসপত্রের থেকে আমি বাড়িতেই কাগজ দিয়ে খবরে কাগজ দিয়ে অনেক রকম জিনিস বানাই সেগুলো দিয়ে বাড়ি সাজাই খবরে কাগজ দিয়ে আমি ফুল বানিয়েছি এমনি রঙিন কাগজ দিয়ে ঘরের রুমে ঢোকার গেটের মধ্যে গেট সামনে সাজানোর জন্য জিনিস বানিয়েছি এছাড়াও আমি কাগজ দিয়ে একটা ফুলদানি বানিয়েছি এগুলো ভালো লাগে বানাতে এমনি ছোট ছোট বোতল পেন দিয়ে আমি ফুলদানি বানিয়েছি বোতল দিয়েও ফুলদানি বানিয়েছি বোতল দিয়ে ঘর সাজানোর একটা খুব সুন্দর জিনিস বানিয়েছি আমি জানি না জিনিসটার নাম কী কিন্তু খুব সুন্দর লাগে সেটা দেখতে